এক এক উনিশশো নব্বই পাঁচ ছয় উনিশশো পঁচানব্বই দুই তিন উনিশশো আটানব্বই ছয় সাত দুহাজার দুই আট সাত দুহাজার বাইশ